আমি বেশিরভাগ শরৎকাল বা বসন্তকালের দিকে ভ্রমণ কতে বেশি পছন্দ করি কারণ ওই সময় প্রত্যেকটা জায়গার ওয়েদারই আমাদের ভারত মানে ভারতের মধ্যে প্রত্যেকটা জায়গার ওয়েদারই ভীষণ স্নিগ্ধ আর এ থাকে ভারতের বাইরে তো প্রায় ওয়েদার সব জায়গাতেই সেম থাকে তো ভারতের মধ্যে যদি মানে ঘোরাফেরা করার জন্য শরৎকাল আর বসন্তকালটা সত্যিই খুব ভালো কারণ শরৎকালেও না খুব গরমা থাকে না খুব ঠান্ডা আর বসন্তকালেও না খুব গরম থাকে না খুব ঠান্ডা বৃষ্টিটাও থাকে না একটা স্নিদ্ধ একটা ওয়েদার থাকে ভীষণ একটা মনোরম এই প্রাকিতিক একটা পরিবেশ থাকে তাই এই বসন্তকালে ভ্রমণ করাটা বা শরৎকালে ভ্রমণ করাটা সব থেকে ভালো